দৌড়ানো বা এইসব কা চ্যালেঞ্জ যে বলছেন এখানে আমি অংশগ্রহণ করেছি যখন স্কুলে পড়তাম তখন ক্লাস থ্রিতে প্রথম তৃতীয় শেণীতে যখন পড়ি তখন প্রথম খেলা নিই তো প্রথম ভয় ভয় লাগজে আমাকে কেউ মনে হচ্ছে পার করে চলে যাবে সে আগে পেয়ে যাবে এরম একটা ভয় খেলা নেবো কি নেবো না এরকম ভাবছিলাম তারপর আমাদের স্কু স্কুলের হচ্ছে এবং আমাদের স্কু হেড মাস্টার আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সে জোর করে তিনি আমাকে জোর করে নামটা দিয়ে দিলো তারপর প্রথম ওই খেলা নিয়ে থার্ড হই তারপর আরো খেলা নিয়েছি সেকেন্ড হয়েছি ফার্স্ট হয়েছি বেশ কয়েক বছর খেলা নিয়েছিলাম আর তারপর আমি যে স্কুলে পড়তাম স্কুলে সেখানে খেলা নিয়েছি বেশ কয়েকবার তাতে পুরষ্কার পেয়েছি